আমাদের এই বাড়ির পাশে বড় অস্তল নামে এক আশ্রম রয়েছে তো ওই আশ্রম থেকে প্রতি বছর ই রথযাত্রা র অনুষ্ঠান করানো হয় আর এই রথযাত্রা প্রায় এই অস্তলের প্রায় সাতশো বছরেরও বেশি পুরানো তো এই রথযাত্রা খুবই আনন্দময় হয়ে থাকে আর এখানে অনেক দূর দূর থেকে লোকেদের আগমন হয় তাই জন্য এখানে আমরা খুবই আনন্দ করি এই রথযাত্রায় এই রথযাত্রা হচ্ছে প্রতি বছরই আষাঢ় মাসেই প্রায় আষাঢ় মাসের স অনুষ্ঠান হয় অনুষ্ঠিত হয় আর এই অনুষ্ঠানটির মেইন উদ্দেশ্য হল যে আমাদের যে দেবতা জগন্নাথ সুভদ্রা এবং বলরাম এ এনারা হচ্ছে ওই রথে চেপেই নিজেদের মাসির বাড়ি যায় এবং কিছুদিন থাকার পর সেখান থেকে আবার ওই রথে চেপেই ঘুরে চলে আসে তো আমাদের রথযাত্রা আমাদের এই বড় অস্তল এর মন্দির থেকে বা আশ্রম থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার মাসির বাড়ি তো ওখানে যাওয়ার জন্যে আমাদের এই রথ ব্যবহার করা হয় আর এই রথের জ রথের জন্য বহু মানুষ এক জায়গায় সমাগম হয় এবং আনন্দ উল্লাসে ভরে ওঠে আর এই সাতটা দিন এই কটা দিন আমরা খুবই আনন্দময় উপভোগ করি